সকাল থেকে উঠে আমি সকালবেলা উঠে ঠাকুরমন্দিরে লাতা দিই লাতা দেওয়ার পর ঝাঁট ফাট দিই ঝাঁট ফাট দেওয়ার পর বাসন ধুই বাসন ধোওয়ার পর চা করি চা করে স্বামী ছেলেদেরকে দিই এবং নিজেও খাই চা খাওয়া হল চা খেয়ে ছেলেমেয়েদেরকে পড়তে বসাই পড়তে বসানোর পর পড়া হল তাদের পড়া হওয়ার পর আমি চান করলাম স্নান করার পর ঠাকুর পুজো করলাম মন্দিরে জল দিয়ে এলাম মুড়ি খাবার করলাম মুড়ি খাবার করে ছেলেমেয়েদেরকে মুড়ি খেতে দিলাম এবং নিজেও খেলাম তারপর দুপুরবেলা রান্না তৈরি করলাম রান্না হল ভাত হল ডাল নানারকম সবজি মাছ এসব তরিতরকারি হল তারপর একটু টিভি দেখলাম তারপর আবার খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া হল খাওয়া দাওয়ার পর ছেলেমেয়েদেরকে খাওয়ানো হল তারপর ছেলেদেরকে ঘুম পাড়ানো হল ঘুম পাড়ানোর পর বিকেলে তাদেরকে তাদেরকে ঘুম থেকে উঠানো হল উঠে কিছু ফল টল খাবার খাওয়ানো হল খাবার খাওয়ানোর পর তাদেরকে খেলতে পাঠানো হল খেলে এলো খেলে আসার পর সন্ধ্যেবেলা আবার কিছু খাবার খেতে দিলাম খেতে দিয়ে ছেলেমেয়েদেরকে নিয়ে আবার পড়তে বসালাম পড়তে বসানোর পর তারপর আবার রাত্রের খাবার আমি নিজে তৈরি করলাম রাত্রের খাবার নিজে তৈরি করার পর আবার একটু টিভি টিভি দেখা হল টিভি দেখার পর তারপর আবার খাওয়া হল খাওয়া দাওয়ার পর বাসন টাসন সব ধোয়াধুয়ি করে রাত্রেবেলা শুয়ে পড়লাম